পশ্চিমবঙ্গই হল ভারতের একটি অন্যতম রাজ্য যেখানে পাহাড় পর্বত মালভূমি সমভূমি থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত বিভিন্ন প্রকার ভৌগোলিক বৈচিত্রের সমাবেশ ঘটেছে এবং এরই জন্য পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এর একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেমন দার্জিলিং এবং জলপাইগুড়ি অঞ্চলের চায়ের বাগান এবং কফির বাগান সেখানে চা এবং কফির অনুকূল পরিবেশের জন্য সেখানে চা এবং কফি বাগানগুলি গড়ে উঠেছে এবং এর জন্য সেখানে শ্রমিকগুলো তাদের রোজগার পেয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের ঝরিয়া এবং রাণীগঞ্জ অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লার সঞ্চয় রয়েছে যার উপর ভিত্তি করে কয়লার খনিগুলি গড়ে উঠেছে এবং সেখানেও মানুষরা স্থানীয় মানুষরা রোজকার পেয়েছে এছাড়াও বাঁকুড়ার টেরাকোটা শিল্প যেখানে লাল মাটি এবং চিনেমাটির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এছাড়াও পুরুলিয়ার পর্ণমোচী উদ্ভিদ যেমন শাল সেগুনের উপর ভিত্তি করে লাক্ষা শিল্প এবং গালা শিল্পগুলি গড়ে উঠেছে এছাড়াও সুন্দরবন অঞ্চলের মানুষদের প্রধান জীবিকা মূলত জীবিকাই হল মধু সংগ্রহ এবং মৎস্য চাষ জলাভূমি অঞ্চল হওয়ার জন্য সেখানে প্রচুর পরিমাণে মৎস্যশিল্প এর সমাবেশ ঘটেছে